আমি নিজে কখনও কোনো বাইক সংগঠিত ইভেন্টে বা রেসে অংশগ্রহণ করিনি তাই আমার এই অভিজ্ঞতা সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু আমার বন্ধুবান্ধব বা তার দাদারা অনেকেই এই ইভেন্টে অংশগ্রহণ করেছেন তাদের অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করতে পারি দেখেছি বেশ ভালো লাগে বেশ ভালো মজা হয় অনেক কম্পিটিটার থাকে সেখানে সবথেকে ভালো রাইডিং করে যে এবং সবথেকে আগে যে পৌঁছায় সেই বিজয়ী হয় আর ইভেন্টের কথা বলতে অনেক সংগঠন আছে যারা এক একটি ইভেন্ট করে যেখানে অনেক দূর দূরান্তর পর্যন্ত পাড়ি দেয় অনেক বাইকার্সরা অনেক ভালো ভালো বাইক থাকে অনেক সুপার বাইকও থাকে দেখতেও বেশ মজা লাগে অনেক কারোর সঙ্গে আলাপ পরিচয় হয় সব মিলিয়ে বেশ ভালোই লাগে